হ্যালো কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন বলুন কি জানতে চান

বাইরের খাবার খাওয়া একদম বন্ধ করতে হবে শরীরের নিয়মিত যত্ন নিতে হবে আর কি কি ধরণের শরীরটা খারাপ হচ্ছে সেইগুলো একদিকে সেগুলোর জন্যই তো আপনার শরীরটা খারাপ করছে সেইগুলো অ্যাভয়েড করুন এখন যেরকম সময় কোনো সময় রোদ গরমে বাইরে থেকে এলে নিয়মিত লেবুর শরবত খাওয়া দরকার তারপরেতে যখন বৃষ্টি পরবে সেইটায় না ভিজলে শরীর ভালো থাকবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের হেলথ কনসাস থাকতে হবে আরকি যেটাতে শুরু মানে ভালো থাকবেন বাইরের খাবার খাওয়া প্রথমেই বন্ধ করা দরকার একদম তেল মশলা কম দিয়ে ঘরোয়া খাবার খাবেন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন কিসে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তো এই এইগুলো করুন আর কি কি অসুবিধা হচ্ছে বলুন হ্যাঁ বলুন রোদ গরমে যখন বেরোবেন বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফ্যানের তলায় না গিয়ে চেষ্টা করবেন একটুখানি নরমালে বসা বাইরে বসা তারপরে ফ্যানে গিয়ে ফ্যানের কাছে যাওয়া লেবুর শরবত খাওয়া গ্লুকনডি খাওয়া ঘাম হলে ঘামটাকে মুছে ফেলার চেষ্টা করুন ঘামটা যাতে যায় ঘামটা শরীরে মধ্যে রয়েছে যাতে ঠান্ডা না লেগে যায় এই সময় সর্দি গর্মির প্রবলেম হবে নিজে গিয়ে করুন একটু নিয়ম করে সেগুলো মেনে চলুন আচ্ছা ঠিক আছে তাহলে আর কি জানার আছে ঠিক আছে আবার অসুবিধা হলে ফোন করবেন যোগাযোগ রাখবেন